সবার আগে আমি এটা বলতে চাই যে আমাকে ঘুরতে খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে ঘুরতে ভালো মা বাবার সাথে ঘুরতে ভালো লাগে কিন্তু কোথায় ঘুরতে যাবো এটা তো সবার জানা নেই কিন্তু আমি জানি যে আমার সব থেকে ভালো লাগে জঙ্গল অ্যাডভেঞ্চার যেখানে আমি পশু পাখি বন্য জীবজন্তু দেখতে পাবো সামনে থেকে কিন্তু আমি এগুলো চিড়িয়াখানা থেকে দেখতে পাবো না না আমার ঘোরার জায়গা এবং সবথেকে ভালো জায়গা হলো দার্জিলিং যেখানে আমি পশু পাখি জীবজন্তু দেখতে পাবো এবং পাখিও দেখতে পাবো এবং আমার খুব পাখিও পছন্দ যেমন টিয়া পাখি ঘুঘু পাখি এবং কাকাতুয়া এগুলো সব ভালো লাগে এবং আরও ভালো লাগে যেমন কাশ্মীর যেখানে বরফ এলাকা আছে বরফে ঘুরতেও ভালো লাগে এবং খুব দেখার জিনিস আছে এবং কিন্তু আমি ফটো নিয়ে ফটো তোলার জন্য ওই ক্যামেরা নিয়ে যাবো ও ক্যামেরায় সবাই মিলে ছবি দেব বন্য জীব জন্তু ছোট থেকেই আমার যাওয়ার ইচ্ছে ছিল বনে কিন্তু বন তো আমি যেতেই পারি না কিন্তু একটা সুযোগ পেয়েছি এই সুযোগে আমি ঘুরতে যাবো জঙ্গলে নদী নালা এবং ঝরনা আছে বেশ ঝরনা দেখতে আমাকে খুব ভালো লাগে ঝরনা সামনে ছবি উঠতে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগবে এবং এই ভারতবর্ষে সবথেকে ভালো জায়গা হলো কাশ্মীর পার্বত্য অঞ্চল হিমালয় এবং সেখানে ঘুরতে যাওয়া আমার খুব শখ এবং আমার শখটি ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে এবং আমার সবথেকে ভালো লাগে কাশ্মীর যেখানে সবাই ঘুরতে যায় একটা ইচ্ছা থাকে